বাড়িতে বাগান রক্ষণাবেক্ষণের খরচ আপনার বাগানের আকার অবস্থান এবং আপনি কী ধরনের গাছপালা চাষ করতে চান তার উপর নির্ভর করে সাধারণত বাগান রক্ষণাবেক্ষণের খরচগুলি নিম্নরূপ বলা হলো বীজ এবং চারা সার এবং মাটি পানি এবং পরিচর্যা এই কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে আপনার বাগানের পরিচর্যা বীজ এবং চারাগুলি বাগানের রক্ষণাবেক্ষণের সবচেয়ে বড়ো খরচ হতে পারে কারণ বীজগুলি সাধারণত চারাগুলির চেয়ে কম ব্যয়বহুল হয় তবে চারাগুলি দ্রুত বৃদ্ধি পায় এবং ফলন দেয় সার এবং মাটি বাগানের স্বাস্থ্য এবং বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ সারগুলি সাধারণত মাটিতে পুষ্টি যোগদান করে যখন মাটি বাগানের জন্য একটা ভালো ভিত্তিপ্রদান করে পানি অর্থাৎ জল পানি বাগানের জন্য একটি অপরিহার্য সম্পদ বাগানের আকার এবং অবস্থানের ওপর নির্ভর করে জল কতটা খরচ হবে তার ওপর পরিচর্যা পরিচর্যা বাগানের স্বাস্থ্য এবং উপস্থিতি রক্ষার জন্য গুরুত্বপূর্ণ এটি ঝরঝরে ছাঁটাই এবং অন্যান্য কাজ অন্তর্ভুক্ত করতে পারে বাড়িতে বাগান রক্ষণাবেক্ষণের খরচ কমাতে আপনি নিম্নলিখিত যোগিত পদ্ধতিগুলো অনুসরণ করতে পারেন স্থানীয় গাছপালা এবং ফুল নির্বাচন করুন স্থানীয় গাছপালা এবং ফুল আপনার বাগানের জন্য সবচেয়ে উপযুক্ত এবং আপনার জলবায়ু এবং আবহাওয়া সম্বন্ধিত চারাগাছগুলি লাগান বাড়িতে তৈরি সার ব্যবহার করুন বাড়িতে তৈরি সারগুলি বাণিজ্যিক সারগুলির চেয়ে অনেক কম ব্যয়বহুল বৃষ্টির জল সেক্ষেত্রে আমরা বৃষ্টির জল ব্যবহার করি এবং করতে পারি খরচ কমানোর জন্য একটি পরিকল্পনা তৈরি করে আপনি আপনার বাগানের জন্য প্রয়োজনীয় বীজ সার এবং অন্যান্য সরবরাহগুলিতে সহায়তা করতে পারেন বাড়িতে বাগান রক্ষণাবেক্ষণ একটি চমৎকার উপায় হতে পারে আপনার পরিবেশের সাতে সংযোগ স্থাপন এবং স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবার উৎপাদন করতে বাগান রক্ষণাবেক্ষণের খরচ আপনার বাগানের আকার অবস্থান এবং আপনি কী ধরনের গাছপালা চাষ করতে চলেছেন তার ওপর সম্পূর্ণভাবে নির্ভর করে এবং তবে সঠিক পরিকল্পনা এবং টিপসের সাহায্যে আপনি আপনার বাগানের পরিচর্যা কমাতে পারেন খরচ কমাতে পারেন